হ্যালো হ্যাঁ বলুন দাদা ও এখন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো এখন অনেক উন্নত করেছে মন্দিরে এখন প্রচুর ভিড় হচ্ছে আর সন্ধ্যেবেলাটা আসলে এতো ভালো লাগে এতো সুন্দর আরতি হয় দাদা দেখার মতো আপনার মানে বসে থাকতে ইচ্ছো করবে আপনি আসুন না দিদিকে নিয়ে অনেকদিন তো আসেননি এদিকে হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন ভোগেরও ব্যবস্থা হয়েছে তারপরে ধরুন না গরিব দুস্থদের একটা মানে দিনক্ষণ দেখে দান থান করে খাওয়া দাওয়া হয় এখন অনেকটাই উন্নতি করে দিয়েছে চারদিকটা এত সুন্দর বাগান করেছে হুম খুব সুন্দর জায়গা হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম না না ব্রাহ্মণরা ব্রাহ্মণরা চেঞ্জ হয়েছে বড়ো বড়ো পণ্ডিতদের আনা হয়েছে তারা বিশাল মানে গঙ্গার ধারে আয়োজন করছে হুম হুম হুম